আমার প্রিয় খাবার হচ্ছে সরপুরি এবং আমি এটা পছন্দ করি ফেমাস আমাদের ফুটিসাঁকোতে কুলিকান্দি বহরমপুর ফুটিসাঁকোতে এটা ফেমাস সেখানে পাওয়া যায় আদার্স আমাদের যে রাজ্যে পাওয়া যায় জেলাগুলোতে পাওয়া যায় সেগুলো খেয়েছি বাট অতটা ভালো লাগেনি কিন্তু আমাদের কুলিকান্দি বহরমপুর ফুটিসাঁকোর এলাকায় যে আমরা সরপুরিটা পাই সে সরপুরিটা পুরো একদম শুদ্ধ শুদ্ধ দুধে বানানো সেটা যেমন খেতে খুব সুস্বাদু তাই আমার ওখানকার সরপুরিটা খেতে খুব ভালো লাগে